আমরা যেহেতু বাঙালি তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় গরু রয়েছে এবং গরু চাষ করাটা প্রত্যেকেরই দরকার কারণ যারা যারা চাষিবাসি মানুষ তাদের জমিতে গরুর সার থেকে গোবর সার হয় এবং সেই গোবর সার প্রতিনিয়ত ফসলের জন্য কাজে লাগে এবং এছাড়াও গরু চাষ করলে মানুষ বিভিন্ন রকম গুণমান দুগ্ধ সেই দুগ্ধ পান করে মানুষ প্রচুর পরিমাণে ভিটামিন বা কোনো রকম পুষ্টিকর খাদ্য এবং আজ তাহাড়া বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে এবং ধরুন আমাদের কোনো খাবার দাবার বেঁচে গেলে বা কোনো শাক সবজি আনাজ করা থাকলে সেই গরু সেইগুলো সে খায় এই ধরনের খাবার নষ্ট করা হলে গরু সেগুলো খায় সেগুলো ফেলে দেওয়ার থেকে গরুকে খাওয়ানো ভালো এবং আমি মনে করি গরু চাষ করার জন্য কী কী প্রয়োজন সেগুলি হলো যেমন আমাদের বাড়িতে একটি গরু রয়েছে সেইটিকে সকালবেলা প্রতিদিন গোয়াল ঘর থেকে বের করার পর তাকে প্রতিদিন দাওয়ায় বেঁধে জল এবং অনেক কিছু খাওয়ানোর পর সেইগুলি তাকে দুধ দুয়ার পর তাকে মাঠে চরানো চরাতে নিয়ে যাওয়া হয় এবং মাঠে চরানো হয়ে গেলে মাঠে ঘাস খাওয়ানো হয়ে গেলে সেদিকে আবার পুনরায় বাড়িতে এসে এ জল খাক দিয়ে কোড়া দিয়ে সামান্য কিছু আনাজ জবরা থাকলে সেগুলো দিয়ে সেই গরুটিকে খাওয়ানো হয় এবং গরুটি খাওয়ানো হয়ে গেলে তাকে আবার আলাদা সাইডে খড় দিয়ে খড় দিয়ে বাঁধা হয় এবং গরুকে প্রতিনিয়তই যদি খোল গুঁড়ো বা কুড়ো এবং আটা আনাজ জবরা খাওয়ানো যায় তাহলে ভালোই হয় এছাড়া মাদে মধ্যে গরুর যখন কিরমিট্টা যখন গরু প্রচণ্ড রোগা হয়ে যায় তা গরুকে কিরমিট্টা খাওয়ানো উচিত এবং গ্রীষ্মকালে গরুকে প্রতিদিন চান করানো উচিত কারণ গরুর শরীর যে চামড়া যেহেতু প্রায় প্রতিদিন পাতলাই হয় তাই গরু গ্রীষ্মকালে চান করানো উচিত